আমি প্রায় ট্যুরে যাই না কারণ ছেলে মেয়েদের পড়াশুনোর ক্ষতি হওয়ার ভয়ে আমি প্রায় ট্যুরে বের হই না বছরের শেষে ফাইনাল পরীক্ষা হয়ে গেলে আমি তাদেরকে নিয়ে বেড়াতে যাই এবং তাদের মধ্যে আমার ছেলে মেয়েরা পাহাড় দেখতে খুব ভালোবাসে তাই প্রতি বছর একবার করে আমি ওদের পাহাড়ে নিয়ে যাই তারা খুব আনন্দ হয় এবং তা স্কুলের বন্ধু বান্ধবীকে বলে যে আমি পাহাড় দেখতে যাব আমার মা বাবার সঙ্গে পরীক্ষা হয়ে গেলে এতে করে ছেলে মেয়ের মনও ভালো থাকে একবার করে ঘুরে এলে তাদের পড়াশুনায়ও ঠিক মতো মন বসে এই জন্য আমি তাদেরকে একবার করে নিয়ে যাই পাহাড়ে উঠে যখন বাড়ি দোকান সব দেশলাইয়ের মতো লাগে তারা খুব আনন্দ পায় আমি একবার শুশুনিয়া পাহাড়ে গিয়েছিলাম যেয়ে আমার ছেলে মেয়েরা সেই পাহাড়ে উঠে সেই পাহাড়ে দেখতে দেখতে হঠাৎ একটি ঝরনা দেখতে পেল এবং সে আমাকে ডাকে মা মা একটা ঝরনা দেখে যাও সেই ঝরনাটা বয়ে যাচ্ছে আমার ছেলে মেয়েরা খুব আনন্দিত হয় সেই দেখে আমিও খুব আনন্দিত হই সেই ঝরনা দেখতে এত সুন্দর লাগছে আমার মন জুড়িয়ে যায় আমার ছেলে মেয়েরাও খুব খুশি হয় এবং সেই দেখে এসে ই ক্লাসের ছেলে মেয়েদেরকে বলে যে আমরা গিয়েছিলাম এরকম পাহাড়ে ঘুরতে ঝরনা দেখেছি কী সুন্দর তো এই ছেলে মেয়েরা তাদের বাবা মাকে যেয়ে বাড়িতে বলে তারাও পোত পরের বছরে আমাদের সঙ্গে যায় সবাই মিলে খুব আনন্দ হইচই হয় খাওয়া দাওয়া হয় আমি পাহা আমরা পাহাড় দেখতে খুবই ভালোবাসি